সব মানুষেরই একটা মাটির টান আছে এবং সে বারবার ফিরে যায় সেখানে অবশ্যই প্রত্যেক মানুষের জন্মভূমি বা বেড়ে ওঠা যে জায়গায় সে জায়গা নিয়ে প্রত্যেক মানুষেরই কিছু স্মৃতি চারণ রয়েছে আমি যে জায়গায় জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি বর্তমানে আমি সেই জায়গা থেকে কাজের সূত্রে দূরে থাকি তাই আমার এখানে আমাকে বারবার সেই আমার বাড়ি বা আমার সেই মাটির টান আমাকে নাড়া দেয় আমি সেই সে সেই যে ছোটোবেলায় যেখানে সমস্ত ভাই বোন দাদা দিদিদের সাতে মিলে বড়ো হয়ে ওঠা সেই সমস্ত স্মৃতি আমাকে আজও নস্ট্যালজিক করে তোলে এবং তাদের সাথে একসাথে কোনো অনুষ্ঠানে বা কোনো রকম গ্যাদারিঙে তাদের কথা বা তাদের সঙ্গ পেলে আমি আবার সেই ছোট্টো ছোট্টোবেলায় ফিরে যাই যেখানে আমরা সব ভাই বোনেরা মিলে খুব হই হুল্লোড় করতাম তো এরকম স্মৃতির বহু প্রচুর রয়েছে যেখানে ঠাকুমা ঠাকুরদাদের সাথে যে যে সমস্ত সময় কাটানো বা তাদের সাথে বসে সমস্ত ভাই বোনদের ভাই বোনরা এবং ঠাকুমা ঠাকুরদা মিলে যখন আমাদের গল্প বলতেন সেই সময়গুলো আজও আমি লালন করি এবং এগুলো কোথাও না কোথাও গিয়ে আমার সেই বাড়ির প্রতি যে টান সেই টানটা এখনো অনুভব করি